সরকারি প্রকল্পগুলি হল যেমন আমাদের দেশের জন্য রাজ্য সরকার মমতা বন্ধ্যোপাধ্যায় ও কেন্দ্র সরকার নরেন্দ্র মোদি তারা আমাদের দেশের জন্য অনেক প্রকল্প চালু করেছেন যেমন মমতা বন্ধ্যোপাধ্যায় আমাদের দেশের জন্য কন্যাশ্রী ও মহিলাদের জন্য লক্ষীর ভাণ্ডার ও স্কুল ছাত্রীদের জন্য রূপশ্রী যুবশ্রী ও অন্যান্য প্রকল্প চালু করেছেন ও নরেন্দ্র মোদী আমাদের দেশের জন্য যাদের মাটির বাড়ি আছে তারা যাতে না কোনো ঝড় বাদলের দিনে তারা কোনো অসুবিধায় না পড়ে সেই জন্য সে কাজটি চালিয়ে গেছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় ও মহিলাদের জন্য ব্যাংকের লোনও চালু করেছেন এছাড়াও অন্যান্য প্রকল্পও আছে ও আমাদের দেশের জন্য সরকার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার আমাদের দেশটিকে এখনও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও চেষ্টা করে চলেছে যাতে আমাদের দেশটি আরও উন্নত হতে পারে যেমন রাস্তাঘাট যেন যেন না জলের সমস্যা হয় কোনো কিছুরই যাতে না কোনো সমস্যা হয় গ্রামবাসীদের সে জন্য তারা আরও চেষ্টা করে চলেছে যাতে তারা অনেক ভালোভাবে থাকতে পারে ও তারা অনেক ভালো কিছু আরও করতে পারে তাদের জন্য